হ্যাঁ আমি ইণ্ডিয়ান আইডল দেখি আমার খুব ভালো লাগে শোটা দেখতে আমার ওইখানে সবচেয়ে ভালো লাগে অরুণিতা কাঞ্জিলাল দিদির গান আমার সবচেয়ে ভালো লাগে অরুণিতা কাঞ্জিলাল দিদির গান আমার সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ তিনি সবসময়ের জন্য ভালো গাওয়ার চেষ্টা করেন আর আমার বেশ ভালো লাগে দিদির গলার গান শুনতে